আমার এলাকার পরিবহন ব্যবস্থা এমনিতেই অনেকটাই ভালো তবে আমি চাই আরেকটু ভালো করতে কারণ আমাদের এখান থেকে স্টেশনটা অনেকটাই দূরে আমাদের এখানে স্টেশন এখনও অবধি হয়ে ওঠেনি তো আমাদেকে স্টেশন যেতে হলে পাশের একটি শহরে যেয়ে স্টেশনে যেতে হয় তো সেই জন্য আমাদের এমনি এখানে বাস সবদিকেরই বাস চলাচল সব সময়ই করে এবং টোটো অটো লরি ইত্যাদি যেগুলো নিয়ে যাতায়াত করা যায় সেরকম যাতায়াত কিন্তু আমাদের এখানে সব ঠিক আছে তবে আমাদের এখানে স্টেশনটা নেই বলে আমাদের অনেকটিই জার্নি করতে হয় অনেকটা দূর যাওয়ার জন্য স্টেশনটা আমাদের সামনে হয়ে গেলে তাহলে আমরা খুব কম সময়ে অনেক দূর দূর পর্যন্ত যেতে পারতাম যেহেতু স্টেশনটা সামনে নেই সেহেতু আমাদেকে বাসে করে তারপরে স্টেশনে করে অনেকটা যেতে হয় তো আমাদের এখানে এমনিতে সড়ক ব্যবস্থা অনেকটাই ভালো এখন চারিদিকেই পিচের রাস্তা বা সিমেন্টের রাস্তা হয়ে গিয়েছে তো সেই জন্য সড়কের অসুবিধা এখন হয় না কিন্তু আমাদের এখানে স্টেশনটি নেই বলে অনেক মানুষেরই অসুবিধা হয় মানে ধরুন আমরা যেহেতু ট্রাভেলিংটা বেশি পছন্দ করি সেহেতু আমাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে তাই আমাদেরকে অনেক সকাল সকাল বেরোতে হয় সকাল সকাল বেরোতে হলে কী করতে হয় সকাল সকাল বেরোতে হলে আমাদেরকে তাড়াতাড়ি যেটা আমরা পাই সামনে সেটাতেই যেতে পারি তো তখন যদি আমরা স্টেশনটা সামনে পাই তখন তাহলে স্টেশনটা করে আমরা যেতে পারব কিন্তু আমরা স্টেশনটা সব সময় পাই না মানে স্টেশনটা আমাদেকে বাসে করে যেয়ে তারপরে স্টেশনে যেতে হয় তো সেই জন্যই যদি আমাদের এখানে স্টেশনটা হতো তাহলে খুব ভালো হতো